পোলট্রি চাষ করতে গেলে নাড়িনক্ষত্র বসে থাকতে হয় কারণ পোলট্রি এতটাই সূক্ষ্ম একটা পশু যে এ যদি সামান্য ডিসটার্ব হয় তাতে করে পোলট্রি মারা যায় সেজন্যে যারা চাষ করে তাদের খুব প্রবলেমের মধ্যে পড়তে হয় কারণ একটা বাচ্চা মারা গেলে প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা খরচা হয়ে যায় সেটা লসের অংশ হয়ে দাঁড়ায়